আচ্ছা আমার প্রিয় চলচ্চিত্র হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি অফ এরর্সের অবলম্বনে লিখিত ভ্রান্তিবিলাস যেটা মনু সেনের দ্বারা পরিচালিত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ঘটনাটা অনেক পুরনো এই কাহিনিটাও অনেকটা পুরনো এটার পরিচালক মনু সেন এবং প্রযোজক উত্তম কুমার কাহিনিটি মূলত কলকাতার এক অবিবাহিত বাঙালি বণিক এবং তার চাকরদের গল্প নিয়ে যারা ব্যবসার জন্য ছোট্ট একটি শহর সফর করে তবে সেখানে স্থানীয়দের এক জোড়ার সাথে তাদের চেহারার মিল থাকায় তাদের স্থানীয় ভেবে ভুল করা হয় এতে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় এই নিয়ে মূলত গল্প এবং এখানে চিত্রনাট্যকার আছে বিধায়ক ভট্টাচার্য্য সুরকার আছেন বিখ্যাত শ্যামল মিত্র আর যেহেতু এটা বাংলা ভাষায় রচিত আর ভারতের সৃষ্টি তাই এটা আমার খুব ভালো লাগে